হ্যাঁ বলুন ও অশোকা জুতো আছে অশোকা জুতোর দাম পড়বে আপনার দুশো থেকে তিনশো টাকার মধ্যে আর হচ্ছে আপনার বাটা কোম্পানির বাটা কোম্পানির জুতো বাটা কোম্পানির জুতো পড়বে সাড়ে তিনশো টাকার থেকে চারশো টাকা অজন্তা সু আছে অজন্তা পড়বে সু আছে চপ্পলও আছে অজন্তায় আপনি পাঁচটা মডেল পাবেন মডেল থেকে আপনি যদি মনে করেন একটা একটা মডেলের একটা আছে আপনার সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম পড়বে আপনার ভি কে সি আছে ভিকেসিটার দাম পড়বে আপনার দেড়শো থেকে দুশো টাকা আর আপনি আপনার যে আপনার যে রেঞ্জের জুতো লাগবে অসুবিধা নেই আমাদের এখানে সব জুতোই পাওয়া যায় আপনার রেঞ্জের ওপর নির্ভর করছে আপনি কিরকম দামের কী নেবেন ব্র্যান্ডেড কোম্পানিরও জুতো এখানে পাওয়া যায় অসুবিধা নেই আপনার লাগলে আপনি অল্প পয়সার মধ্যে আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি কবে আসবেন ঠিক আছে